আমি যেহেতু গাছপালা ভালোবাসি সেই জন্য আমি বাড়ির থেকে খুব একটা কোথাও যাইনা কিন্তু একদিন আমার হঠাৎ শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য আমাকে অনেকদিন আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে হয়েছিল তখন গাছপালাগুলোকে দেখার জন্য আমার স্বামীকে এবং আমার শাশুড়ি মাকে তার দায়িত্ব দিয়েছিলাম আর যেহেতু তারা গাছপালার সম্বন্ধে তেমন একটা কিছু জানে না সেই জন্য তারা আমাকে প্রতিদিন ফোন করতো এবং ফোনে পরামর্শ নিতো কিভাবে গাছপালা দেখাশোনা করা যায় আমি ফোনে তাদেরকে গাছ গাছপালা যত্ন নেওয়ার কথা বলতাম গাছে জল দেওয়ার কথা বলতাম ঝোপ ঝাড় পরিষ্কার করার কথা বলতাম এভাবে গাছপালা আমাদের যত্ন নেওয়া হত